হ্যালো ডলিদি আমি হচ্ছে আপনার দোকানে ফুচকা খেতে আসছি তো আমি হচ্ছে কি বলে এভাবেই কেন ফুচকা ফুচকা দেন অন্যভাবেও তো দিতে পারেন একভাবেই একভাবেই কেন দেন যেমন এখন তো অনেক অনেক ফুচকা ফুচকা খাওয়ার নিয়মই তো বেরিয়েছে যেমন দই ফুচকা পাপড়ি চাট ওভাবে কেন দেন না ওরকমভাবে হ্যাঁ খেতে চাই কিন্তু সবাই তো একরকমভাবেই খায় আপনি যদি হচ্ছে অন্যরকমভাবে সবাইকে একভাবেই খাওয়ারটা দিতেন ওইটাই বলছিলাম আর কি

ওরকমভাবে দিলে আপনার দোকানটা আরও বড় হবে সবাই আসবে বেশি ইন্টারেস্ট আসবে না দই ফুচকা বা পাপড়ি চাট যেকোনো একটা